আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরলাম বাইরে কোথাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো বলে তো সবাই মিলে গাড়ির মধ্যেই রয়েছি তো যাচ্ছি তো অনেকটা রুট তো পেরিয়ে যেতে হবে রোডের মধ্যে যাচ্ছিলাম তো যেতে যেতে কী হলো এমন রাস্তায় জ্যাম হয়ে গেলো যে ট্রাফিক বন্ধ হয়ে গেলো তো দেখলাম গাড়িটা যেতে যেতে হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেলো তো দাদাকে জিগাসা করলাম ড্রাইভার দাকে যে দাদা দাদা এগোচ্ছ না কেনো বললো যে দিদি যে দেখুন না ট্রাফিক জামে আঁটকে গিয়েছি কিন্তু সবাই মিলে গে বেরিয়েছি বাড়ির বাচ্ছারা সব বেরিয়েছে তারা কান্নাকাটি করছে খাওয়া দাওয়া করবে বলে তো ট্রাফিকের মধ্যে আঁটকে গেলাম তো কোনো মতে আর পৌঁছাতে পারছি না তো অনেকক্ষণ ধরে প্রায়ই আধ ঘন্টা এক ঘন্টা ওই জায়গাটায় দাঁড়িয়ে রইলাম তো কোনো মতেই দেখছি কোনো কিছুই হচ্ছে না লাইনেই দাঁড়িয়ে রয়েছি তো দাদাকে বললাম যে দাদা দেখুন না যে অন্য কোনো সাইডের দিকে কোনো রাস্তা আছে কি না তো সেই দিকে তো নিয়ে গেলে ভালো হয় এতক্ষণ ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি বাচ্ছারাও কান্নাকাটি কচ্ছে তারাও খাওয়া দাওয়া করবে বলে আসছে তো এতই ট্রাফিক জ্যাম হয়ে গেছে তো কোনো মতে কোনো দিকেও যেতে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে বাচ্চারা কান্নাকাটি কচ্ছে যে কখন যাবো আর সবাই বকাবকি করছে তো দাদাকে বললাম যে দাদা দেখুন না বারবার তাকে বললাম যে এরকম বেরিয়েছি সবাই মিলে আনন্দ করবো বাইরে খাওয়া দাওয়া করবো বলে সেখানে যদি এতক্ষণ এই জায়গায় যদি আঁটকে পড়ে যাই তাহলে কি করে হবে তো দাদাকে তো বারবার বললাম ড্রাইভার দাকে যে অন্য কোনো দিকেও ঘুরে দেখুন না যে যাওয়া যায় না কি সে তো কোনো মতেই শুনলো না যে কীভাবে পৌঁছাবো তো মানে নিজেকেও খারাপ লাগছে যে তাহলে একটু আগেই গাড়িটা ভাড়া করলেই ঠিক করতাম কারণ এই সময়টা তো এমনিতেই রাস্তাতে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায় বন্ধ হয়ে যায় ওটা হচ্ছে নিজের ভুলও একটু হয়েছে না হলে একটু তাড়াতাড়ি আগে ফোনটা করলে পরে নয় আরো আগে যেয়ে পৌঁছাতাম তো এই কারণে তো হলো না